বোনা এবং সেলাই করার সময় আমার হাতে কিছু হয়ে সূঁচ ফুটে গেছিল এবং এটা কাটিয়ে ওঠার জন্য আমি আমার হাতে আঙুলের মধ্যে কিছুটা অংশে কিছুটা কাপড় জড়িয়ে কাজ করি